প্রিয় রাজেশ আমি তোমাদের এলাকায় ভ্রমণ করতে যাবার জন্য একটি ক্যাব বা ওলা ভাড়া করেছি এবং আমি এই বিষয়ে কিছু বিশেষ জানি না এবং তুমি যদি অনুগ্রহ করে ওটির রেটিংস এবং ফিডব্যাক বা ওটির সার্ভিস সম্পর্কে আমাকে কিছু জানাও বাউ ওটি কেমন হবে বা ওটি ওই গাড়িটির সার্ভিস কেমন হবে বা ওটি কেরকম আরামদায়ক কি না বা কোনো সমস্যা রয়েছে কি না সেই বিষয়ে একটু জেনে বিস্তারিত আমাকে বলতে পারো তাহলে খুবই উপকৃত হবো আমি আগামী মাসে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবো পঁচিশ তারিখ পঁচিশে মার্চ এবং তার জন্য তোমার সাহায্য চাই তুমি একটু সত্বর আমাকে ওটি জানাও